আমি বর্ধমান থেকে শক্তিগড় যাচ্ছিলাম তো আমি যে গাড়িতে করে যাচ্ছিলাম সেই গাড়ির ড্রাইভার এত ভালো যে সে আমাকে যাওয়ার সময় আমি গন্তব্যস্থল চিনতাম না তো আমাকে সে যাওয়ার সময় রাস্তায় লোকদেরকে জিজ্ঞাসা করে করে সে আমাকে নিয়ে গেছে এবং সে আমার সাথে খুব ফ্রেন্ডলি ব্যবহার করেছে আমাকে গন্তব্যস্থলে ড্রপ করে সে তারপর সে তারপর আসে সে খুব ফ্রেন্ডলিভাবে মিশেছে সে খুব ভালো ছেলে একটা